হ্যাঁ আমি চুলাতে মানে আগুনে রান্না করেছি এটি গ্যাস বা ইন্ডাকশান থেকে পুরোপুরিই ভিন্ন কারণ যদি চুলার কথা বলা হয় তাহলে বলতেই হয় চুলা মানেই তাকে মাটির বা এখন আগেকার যুগে মানুষ মানুষ মাটির চুলা ব্যবহার করতো নিজে বাড়িতে হাতে করে মাটি দিয়ে তৈরি করতো আগুনের চুলা তারপর ধীরে ধীরে সভ্যতার উন্নতি হল এবং এখন পাথরের চুলাও বা অনেকে উন্নতভাবে সিমেন্ট দিয়েও তৈরি করছে বা কেউ কেউ বালতির মধ্যেও চুলার সিস্টেম করে নিচ্ছে চুলাতে কেউ মাটি দিয়ে করছে কেউ আবার করছে কি সিমেন্ট দিয়ে ওই চুলার ওই বালতিতে চুলার সিস্টেম করছে এর ফলে চুলাতে রান্না করতেছে চুলাতে রান্না করতে গেলে কিছু ক্ষেত্রে মানুষ কয়লা ব্যবহার করে আর গ্রামেগঞ্জের মানুষ যেহেতু আমার গ্রামে বাড়ি তারা কি করি ঘুঁটে ব্যবহার করি মানে গোবর থেকে গোবরকে শুকনো করে তার থেকে ঘুঁটে তৈরি করে সেই ঘুঁটে দিয়ে রান্না করে কেউ আবার কাট দিয়ে রান্না করে কেউ আবার পাতা মানে গাছের যে শুকনো পাতাগুলো গাছ থেকে পড়ে যায় সেই সব পাতা দিয়ে রান্না করে এই সবই হচ্ছে মানুষের চুলার ব্যবহার করে এগুলি গ্যাস বা ইন্ডাকশান থেকে পুরোপুরি আলাদা কারণ গ্যাসের ক্ষেত্রে যদি বলি তাহলে সেখানে পুরো একটা সিলিন্ডার বসানো থাকে যাতে গ্যাস ভর্তি থাকে এবং একটা ওভেন থাকে সে ওভেনে লাইটার দিয়ে ফ ফায়ারিং করলে তাতে আগুনটা জ্বলে ওঠে এর ফলে গ্যাস গ্যাস এইভাবে জ্বলে ওঠে এইভাবে কোনো কষ্ট করতে হয় না ইন্ডাকশানের কথা ইন্ডাকশান তো ইলেকট্রিক মানে বিদ্যুতে চলে তাতে প্ল্যাগটা গুজে সুইচ দিয়ে দিলেই এবং তাতে কোন কিছু বসিয়ে তাতে জি কোন একটা জিনিস দিয়ে তাতে সুইচটা দিয়ে দিলেই সেটা চলতে থাকে এবং নিজে নিজেই আবার তাতে টাইমও দেওয়া যায় সে সময়ের মধ্যে সে আবার নিজে নিজে অফ হয়ে যাবে এই হচ্ছে গ্যাস বা ইন্ডাকশান কিন্তু চুলার ক্ষেত্রে পুরোপুরি আলাদা চুলাকে জ্বালাতে হবে প্রথমে ঘুঁটে দিয়ে প্রথমে ঘুঁটেতে আগুন জ্বালিয়ে সেটা দিয়ে কিছুক্ষণ ধরে সময় করতে সময় নিতে হয় তারপর তাতে বাতাস করতে হয় বাতাস করে করে সেই চুলা জ্বালাতে হয় এবং চু ইন্ডাকশানের ক্ষেত্রে রান্না করলে এরকম হয় যে ইন্ডাকশানে কেউ বোস কোনো খাবার বসিয়ে দিয়ে চলে যেতে পারে কারণ সময় দিয়ে চলে গেলে সেটা বন্ধ হয়ে যাবে আপনা আপনি কিন্তু চুলার ক্ষেত্রে কি ওরকম হবে না কারণ যদি কেউ কোন কিছু খাবার চুলাতে বসিয়ে দিয়ে বা রান্না করছে সে চুলাটা বসিয়ে দিয়ে যদি চলে যায় সেক্ষেত্তে চুলাটা নিভিয়ে যাবে কারণ ওখানে তখনকে তার পরিমাণ মতো জ্বালানিটা আর থাকবে না যদি কেউ ঘুঁটে দেয় সেক্ষেত্তে কিছুটা পরিমাণ ঘুঁটে দিল ঘুঁটে দিয়ার পরে সে যদি চলে যায় তখন সেখানে এসে নিভে তখন আবার জ্বালাতে হবে এর ফলে কি হয় চুলাতে রান্না করলে মানুষকে বসে থাকতে হয় সেখানে বসে বসে সেই ঘুঁটের জ্বাল দিতে হয় বা কাঠের ক্ষেত্রে একবারে খুব বেশি পরিমাণ কাট তো আমরা জ্বালিয়ে দিতে পারি না চুলার মধ্যে ঢুকিয়ে দিতে পারি না বা সেখানে সেই যে পরিমাণ জায়গাটাও থাকে না যে অতোটা বেশি পরিমাণ কাট আমরা চুলোতে ঢুকিয়ে দিতে পারব এর ফলে আমাদেরকে সেইখানটায় সারা সময় বসে থাকতে হয় আর পাতা দিয়ে করলে তো বলতে হয় যে পুরো সময়টাই বসে এবার কাট দিয়ে যদিও বা আমি একটুখানি দিয়ে জানি যে এই টাইমটার মধ্যে আমি ফিরে আসতে পারব সেটা দিয়ে যাওয়া যায় কিন্তু পাতার মধ্যে সেটা হয় না এবার গ্রামেগঞ্জের মানুষের ক্ষেত্তে বলা যায় যে গ্রামেগঞ্জের মানুষ এটা ভাবে বা এটাই তাদের অনুভবে হয় বা তারা এটা টেস্ট করে বা স্বাদ গ্রহণ করে বলে যে চুলায় রান্নায় না কি স্বাদ অনেক বেশি হয় সেক্ষেত্রে ইন্ডাকশানের রান্না বা গ্যাসের রান্নার স্বাদ অনেকটা কম হয় এখন গ্রাম অনেক উন্নত হয়েছে সবার ঘরে ইন্ডাকশান না থাকলেও গ্যাস আছে তারা সব কিছুরই স্বাদ জানে কিন্তু আবার অনেকে বলে গ্যাসের রান্না ভালো চুলা ইন্ডাকশানের থেকে সে তো তারা কিছু জন গ্যাসে রান্না খেতে পছন্দ করে কিছু জন ইন্ডাকশানে রান্না কিন্তু বেশিরভাগ মানুষই গ্রামের দিকে এখনও চুলায় রান্না করে এবং চুলায় রান্না করা খাবারই খেতে তারা পছন্দ করে এইভাবেই চুলা ইন্ডাকশান আলাদা কারণ পুরোটাই আলাদা কারণ কোনোটা বিদ্যুতে চলছে কোনোটা গ্যাসে চলছে আর ও এটা ঘুঁটে বা জ্বালানিতে চলছে একদম প্রাকৃতিক জ্বালানি যেটাকে বলে এভাবেই আমরা চুলা আর ইন্ডাকশান বা গ্যাস ওভেনকে আলাদা করতে পারি